দশ লক্ষ ঊননব্বই হাজার সাতশত বারো এগারো লক্ষ আটাত্তর হাজার ছয়শত পঁচাশি বারো লক্ষ বিরাশি হাজার নয়শত বিয়াল্লিশ তেরো লক্ষ বারো হাজার আটশত কুড়ি চোদ্দো লক্ষ পনেরো হাজার সাতশত বিয়াল্লিশ